আমার পশুদের সাথে আমার বন্ধন খুবই ভালো আমি আমার পশুদেরকে খুবই ভালোবাসি পশুরা কথা বলতে পারে না কিন্তু আমার পশুরা যখন আমার আশেপাশে থাকে ওরা যে কী বলতে চায় আমি বুঝতে পারি হ্যাঁ আমি আমার পশুদের নাম রেখেছি আমার একটা গরু আছে আমার গরুটার নাম রেখেছি শ্যামা এবং আমার একটা কুকুর আছে আমার কুকুরের নাম রেখেছি বিট্টূ এবং আমার একটা ছাগল আছে আমার ছাগলের নাম রেখেছি লাালি আমি তাদের সাথে কতটা সংযুক্ত বলতে আমি পড়াশুনো করি তাই আমার স্কুল এবং টিউশানি পড়তে হয় আমি স্কুল এবং টিউশানির পর যতটুকু সময় পায় আমি আমার পশুদের সঙ্গেই কাটাতে থাকি আমি আমাদের আমার পশুর যত্ন নিই যেমন আমার গরুটাকে আমি সবুজ ঘাস খেতে দেই আমার ছাগলটাকেও সবুজ ঘাস খেতে দেই শুদ্ধ পানীয় জল খেতে দেই মাঝে মাঝে একটু সময় পেলে মাঠে ঘুরতে নিয়ে যাই এছাড়াও আমি আমার কুকুরটাকে রোজ তিনবার খেতে দিই আমার বাড়িতে যে ভাত তরকারি রান্না হয় সেটাও আমার কুকুরকে আমি দিই এছাড়াও মাঝে মাঝে একটু বিস্কিট দিই একটু পাওরুটি দিই এভাবেই আমি আমার পশুদের যত্ন নিই